আমাদের এখানে সাধারণত গরু ছাগল হাঁস মুরগি ভেড়া পশুপালন করা হয় অনেকে বাড়িতে গরু পোষে গরু গাভী গরুর বাচ্চা হয় দুধ দোয়ায়ে দুধ বিক্রি করে সেখান থেকে আয় করে এবং এড়ে গরুগুলো বিক্রি করে দেয় আবার অনেক সময় কোরবানির সময়ে গরু বিক্রি করে কোরবানি দেওয়ার জন্য লোকে কিনে নিয়ে যায় আবার অনেকে ছাগল পোষে বাড়িতে পোষে অনেকে ব্যবসা করে গ্রাম থেকে কিনে নিয়ে এসে একটা নির্দিষ্ট জায়গা থাকে সেখানে বিক্রি করে করে ইনকাম করে জীবিকা বহন করে আর বাড়িতেও অনেকে ছাগল পষে পুষে বিক্রি করে সেখান থেকেও কিছু রায় হয় হাঁস মুরগি অনেকে বাড়িতে পষে অনেকে আবার বিক্রিও করে ব্রয়লার মুরগি পোষে অনেকে এখানে যেমন দেখি ওজনে বিক্রি হয় ব্রয়লার মুরগি আবার গোটাও কেনা হয় হাঁস মুরগিও তাই সেরকমই বিক্রি হয় বিক্রি করে ইনকাম করে যেটা দেখি সাধারণত বাজারে গেলে হাঁস মুরগি গোটা গোটা দামে বিক্রি ব্রয়লার মুরগি যেমন ওজনে হয় দিশি হাঁস মুরগি ওরকম আমাদের এখানে ওজনে বিক্রি হয় না গোটা কিনতে হয় গোটা দামে বিক্রি হয় আর সাধারণত এইগুলো একসাথে রাখা যায় না যেমন গরু আলাদা রাখতে হয় ছাগল ভেড়া আলাদা গরুর সঙ্গে ছাগল ভেড়া রাখা যায় না হাঁস মুরগিও ছাগল ভেড়ার সঙ্গে রাখা যাবে না হাঁস মুরগিও আলাদা রাখতে হয় যে যার আলাদা জায়গা করে রাখতে হয় এদের একসাথে রাখা সম্ভব না আর যে যেমন পারে তেমন বিক্রি করে আয় করে